হ্যাঁ রিঙ্কু হুম বল কেমন আছিস হ্যাঁ উপোস করেছি হুম আমি হুম শুনলাম তো সাড়ে নটার সময় পুজো আরম্ভ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ঠান্ডার মধ্যে স্নান করতে হবে তার তারপরে তুই শাড়ি পরছিস না চুড়িদার পরছিস না না পুজো দিতে যাব আমার লাল রঙের শাড়ি পরব ভাবছি হ্যাঁ আর ফলমূল কিছু ফলমূল কিছু কিনেছিস না কিনিসনি আচ্ছা আর দোয়া আর কিছু খুচরো পয়সা নিয়ে যাস কারণ দক্ষিণা দিতে হবে তো হুম হুম খুচরো পয়সা আর না ভাবলাম যে পুজো যখন করেছি নিরামিষ খাওয়াটাই ঠিক হবে আর আর না খিচুড়ি খাব ভেবেছি সিদ্ধ ভাত খাব না খিচুড়ি খাব খিচুড়ি পাঁপড় ভাজা আলু সিদ্ধ এগুলো খাব ভেবেছি কেন না না না ওখানে সব পাওয়া যায় ওখানে প্রসাদের সব কিছু পাওয়া যায় ধূপকাঠি পাওয়া যায় সিঁদুর পাওয়া যায় আলতা পাওয়া যায় সব ওখানে পাওয়া যায় কী না ওখানে পুরোহিতের সেরকম কোনো ভ্যারাইটি নেই যে যেমন দেয় তেমনটাই হয় হ্যাঁ যা একুশ টাকা দিলেও হবে একশো একটা দিলেও হবে যেরকম একান্ন টাকা দিলে না না ওটা লাইনটা হচ্ছে মঙ্গলবার বা শনিবার করে হয় অন্য অন্য দিন হয় না ও পুজোর লাইনের জন্য অত অত চিন্তা করবি না চলে আস চলে যাব দুজন মিলে হয়ে যাবে পুজো হয়ে যাবে ঠিক ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখ